আমি দশ পনেরো দিন আগে পুরুলিয়ার শাড়ি মিউজিয়াম থেকে একটি জামদানি শাড়ি কিনেছিলাম যার দাম সাড়ে তিনশো টাকা কিন্তু দামের মানে শাড়ির কাপড়ের মান খুবই নিম্নতর ফলে সেই শাড়িটি পড়ে সেই শাড়ির কাপড়ের মান অত্যন্ত নিম্নমানের হওয়ায় সেই শাড়িটি পরে আমি ভীষণই অসুবিধা বোধ করি এবং এই গরমে সেই শাড়িটি শাড়িটি আমি পরে আমি একদমই স্বাচ্ছন্দ্য বোধ করি না তাছাড়া দামের মানে এই শাড়িটির কারুকার্য অত্যন্ত সামান্য এবং এবং এই শাড়িটি কিনে আমি অত্যন্তই হতাশ হয়েছি